জলপাইগুড়ি জেলা সাধারণত শিব ঠাকুরের নাম থেকেই জলপাইগুড়ি জেলার নাম উৎপন্ন হয়েছে এছাড়াও কেউ কেউ বলে থাকেন যে এখানে প্রচুর জলপাই পাওয়া যায় সেই জন্য নাকি এই জেলার নাম জলপাইগুড়ি হয়েছে তো এই জলপাইগুড়ি জেলা ঐতিহাসিকভাবে বিশেষ উল্লেখযোগ্য আঠারোশো নব্বই সালে এই জলপাইগুড়ি জেলার নামকরণ স্থাপিত হয়েছিল এছাড়া পরবর্তীকালে এই জেলাতে উনিশশো আটাশ সালে সুভাষচন্দ্র বসু এসেছিলেন এখানে ভাষণ দিতে এবং এখানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এখানে বেশ কয়েকটি রাজবাড়ি রয়েছে যেটি ঐতিহাসিকভাবে অত্যন্ত উল্লেখযোগ্য এছাড়া জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী ভুটান দেশ রয়েছে যেখানের সঙ্গে রাজাদের সঙ্গে এখানে জলপাইগুড়ির যথেষ্ট সম্পর্ক ভালো ছিল বা বর্তমানেও ভুটানে রাজতন্ত্র চালু রয়েছে এছাড়া জলপাইগুড়ি জেলা অত্যন্ত ঐতিহাসিক জেলা এবং এটি যথেষ্ট ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ব্রিটিশ বিরোধী বিদ্রোহে অংশগ্রহণ করেছে যা অত্যন্ত উল্লেখযোগ্য